হ্যালো হ্যাঁ আমি কি মহামায়া এজেন্সিতে কথা বলছি আচ্ছা আচ্ছা ঠিক আছে হ্যাঁ বলছিলাম কী আমার কালকে পরিবারের লোকেদের সাথে একটু বেড়াতে যাওয়ার আছে তো ওই জন্য আমি একটা গাড়ি বুক করতে চাই তা গাড়ি কি কাল পাওয়া যাবে আচ্ছা আচ্ছা পাওয়া যাবে আচ্ছা বলছি আমি ওই আমার বাড়ি থেকে ক্যাবটা বুক করতে চাই তো ওখান থেকে হাওড়া পর্যন্ত কত টাকা নেবেন কত হাজার টাকা ও আচ্ছা ঠিক আছে হাজার টাকা কিন্তু আমার তো প্রোমো কোড আছে তাহলে আমি তো কিছুটা ছাড় পাব তাহলে প্রোমো কোডটা দিয়ে কত লাগবে একটু বলুন না ও ছাড় পাওয়া যাবে না দেখুন না একটু ছাড় পাওয়া গেলে ভালো হতো কারণ প্রোমো কোডটা তো দিয়ে তো ছাড় পাওয়া যায় হলে খুব ভালো হতো হবে না দেখুন না যদি একটু হয় আচ্ছা আচ্ছা আটশো টাকা ঠিক আছে হ্যাঁ হ্যাঁ আচ্ছা ধন্যবাদ ধন্যবাদ তাহলে কালকে আপনি সকালে পাঠিয়ে দেবেন দশটার দিকে ঠিক আছে ধন্যবাদ রাখছি